আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য দেশ বিদেশে ঘোরার জন্য বিভিন্ন ট্রাভেল কোম্পানির সঙ্গে যোগাযোগ করে থাকি ওনারা আমাদের থেকে বেশী জ্ঞান লাভ করবেন বিভিন্ন জায়গা সম্বন্ধে কারণ ওনারা বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজনকে নিয়ে পাড়ি দেয় বিভিন্ন দেশ পরিদর্শন করার জন্য তাই আমরা সুষ্ঠভাবে কোনো জায়গা সম্বন্ধে জানার জন্য ট্রাভেল কোম্পানির সাহায্য নেই বিভিন্ন ধরণের ট্রাভেল মধ্যে হলো অনিন্দিতা ট্রাভেল এজেন্সি ট্রাভেল এজেন্সী বিখ্যাত সেই কোম্পানিগুলো খুবই লো কস্টে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিদর্শন করতে নিয়ে যাওয়ার জন্য নিজে নিয়ে গিয়ে থাকে তাই বিভিন্ন কোম্পানির মাধ্যমে গেলে একটা সুবিধা হয় দেশটা সম্বন্ধে সঠিক ধারণা পাওয়া সম্ভব হয় বিভিন্ন প্যাকেজের মাধ্যমে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওনারা করে দিয়ে থাকে